আমার প্রিয় বই বলতে আমার কিন্তু প্রিয় বই রয়েছে তা হল রবীন্দ্রনাথ ঠাকুরের যে গীতাঞ্জলি তা আমার কিন্তু ভীষণ ভালো লাগে এছাড়া শরৎচন্দ্র সুকুমার রায়ের বিভিন্ন বই আমি কিন্তু পড়তে বেশ ভীষণ ভালোবাসি এই বইগুলি আমি যতবারই পড়ি আমার কিন্তু পুরোনো মনে হয় না প্রত্যেকটি বই বারবার করে আমাকে পড়তে ইচ্ছে করে